আমি কোনো ইউএফও কোনো দিনও লক্ষ্য করি নি তবে মাঝে মাঝে আকাশের মধ্যে একটা উজ্জ্বল জিনিস দেখতে পাই যেটা দেখতে কিছুটা কৃত্রিম ইউএফওর মধ্যে লাগে যেটা পুরোটাই কাল্পনিক এলিয়েন এবং অন্যান্য গ্রহের জীবন সম্পর্কে আমার মতামত এটাই যে শোনা গেছে যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে যদিও জীবন নেই তবে বলা হয় যে মঙ্গল গ্রহে না কি জল আছে জল আছে মানে জীবন থাকা স্বাভাবিক জানি না তবে এটা প্রমাণও কেউ করতে পারেন নি এলিয়েন সম্পর্কে আমি মনে করি এটা পুরোটাই কাল্পনিক বিষয় এ বিষয়ে কোনো মতামত জানা নেই এবং কোনো কিছু জানা নেই